আমি কূপ থেকে জল তোলার সময় কপিকলের সাহায্যে বালতিতে দড়ি বেঁধে জল তুলি যখন জল খুব নীচে নেমে যায় তখন অর্থাৎ গ্রীষ্মকালে আমরা বৈদ্যুতিক মোটর ব্যবহার করেও কূপ থেকে জল তুলি এইভাবে টুলু পাম্পের সাহায্যে অতো নীচ থেকে জল তোলার যে কষ্ট তার থেকে রেহাই পাওয়া যায় টুলু পাম্পকে দড়ি দিয়ে বেঁধে কুয়োর নীচে নামিয়ে দেওয়া হয় তারপর ইলেক্ট্রিক তার দিয়ে সুইচের মাধ্যমে সেটি অফ অন করার ব্যবস্থা করা হয় যখন প্রয়োজন হয় তখন সুইচ টিপলেই হলো তাহলেই জল উপরে উঠে আসে এতে আমাদের খুব কম কষ্টে বা কম অতি সহজেই আমরা জল পেয়ে থাকি এইভাবে এখন বেশিরভাগই বৈদ্যুতিক মোটরের সাহায্যে কূপ থেকে জল তোলা হয়